দাদা শুনছেন আমি একটু কথা বলতে পারি পাঁচ মিনিট আপনার সাথে দেখুন আমি যে জিনিসটা নিয়ে গেলাম আপনার দোকান যে পণ্যটা আপনার দোকান থেকে কিনে নিয়ে গেলাম ওটা আমার খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি কোন কাজেই লাগাতে পারছি না এবার কী করব আমি তো মহা ফ্যাসাদে পড়ে গিয়েছি এটা কিনে নিয়ে গিয়ে দেখুন আপনার দোকানের নাম আছে বলেই আমি এখান থেকে কিনলাম কিন্তু আপনি যদি এখান থেকে যদি এইরকম সার্ভিস পাই তাহলে তো কিছু বলার নেই এবার আমার প্রচণ্ড দরকারের জিনিস এটা এবার আমি এই দরকারের জিনিসটা যদি কাজেই না লাগাতে পারি তাহলে আমার কী লাভ বলুন তো আর এতে পুরো আমি মানে পুরো ফেঁসে গিয়েছি জিনিসটা কিনে এবার আমি সেটাই কী করব বলুন আপনি আপনি যা পরামর্শ দেবেন আমি সেই রকমই কাজ করব আপনি যদি বলেন ওটা চেঞ্জ করে দেবেন তাহলে তো খুব ভালো হয় আর যদি বলেন যে না ওটার পাল্টানোর কোন ব্যাপার নেই পাল্টাতে পারব না তাহলে আমি কী করব ওটাকে আমার নিয়ে বেকার হয়ে গেল জিনিসটা আমি কী করতে পারি বলুন